আমাদের পরিবারে আমাদের সঙ্গে আমার কাকুদের একটি জায়গা নিয়ে প্রচুর সমস্যা ও ঝামেলা সৃষ্টি হয়েছে মাপ হওয়ার পরেও সে বা আমার কাকুরা সেই জায়গাটি কোনো মতে ছাড়ছে না এবং আমিন থাকা সত্ত্বেও তারা কোনো কিছু করছে না সেই জায়গাটি নিয়ে আমরা প্রথমে পুলিশের কাছে যাই পুলিশের কাছে গিয়েও তার কোনো সমস্যার সমাধান করতে পারেনি কারণ পুলিশেরা আমাদের হয়ে কোনো কাজ করছে না কাকুদের দিকটাই সব কিছু দেখেছে এবং পুলিশ ছেড়ে আমরা যখন কোর্টে কেস করি তখন উকিল ডেকে আমরা যখন আমাদের উকিল ডেকে আমরা যখন কেসটির সমস্ত কাগজপত্র দিই জায়গার কাগজপত্র দিই তখন উকিলও তাদের হয়ে আমাদের হয়ে কোনো কিছু করছে না এবং সমস্ত কিছুর পরেও কোনো রকম আইনজীবী বা পুলিশ কোনো রকম আমাদের দিকে সাহায্য করছে না এবং এত কিছুর পরেও সব যেখানে যাচ্ছি তারা সব জায়গা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে এবং সব হওয়া সত্ত্বেও আমাদের কাকুদের দিকেই সব কিছু বেশি যাচ্ছে তাই কোনো বা কারও কাছ থেকে আমরা কোনো রকম সাহায্য পুলিশের কাছ থেকেও কোনো সাহায্য পাইনি আমাদের পঞ্চায়েতদের কাছেও কোনো সাহায্য পাইনি তাই আমরা কোর্টে কেস করেছিলাম এবং সেখানে ও আমরা কোনো রকম কোনো সাহায্য পাইনি সব কিছুর পরেও জায়গাটি কাকুদের দিকেই দিয়ে দিতে বাধ্য হলাম আমরা সেখানে